হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ বলুন বলুন না না আমার তো দেখার সময় হয়নি কাজের চাপে না না না না না দেখিনি হ্যাঁ আমি তো দেখি ও তো রাজেশের দু তিনটে করে টিউশনি দেওয়া আছে এবং আমি যখনই কাজ থেকে বাড়ি এসে দেখি ও তো পড়াশোনা করছে হ্যাঁ তো আমি তাহলে তো এসব শুনে খুব খারাপ লাগল কথাটা শুনে তাই না ঠিক আছে আমি বাড়িতে যাই বাড়িতে যাই দেখি আলোচনা করি একবার হ্যাঁ পড়ে তো হ্যাঁ পড়ে পড়ে পড়ে পড়াশোনা করে আমি যখনই যাই বাড়িতে দেখি তো বই নিয়ে বসে আছে পড়াশোনা করছে আচ্ছা আচ্ছা বাড়িতে বাড়িতে ওর মা ই পড়ায় আচ্ছা আমি কি বলছিলাম যদি এটা মিটিংটা কালকে না রেখে যদি পরশু রাখা হয় খুব ভালো হয় কারণ আমি তো বুঝতেই পারছেন তো কাজের মানুষ হ্যাঁ কাজ কারবারের মানুষ হ্যাঁ আমরা খুব গরীব মানুষ তা আমি কি বলছিলাম যদি মিটিংটা যদি পরশু দিন রাখা হয় খুবই ভালো হয় পরশু দিন রাখলে আমি অবশ্যই আমি যাব স্কুলের মিটিংয়ে আচ্ছা ম্যাডাম আমি কি বলছি ম্যাডাম আমি কি বলছিলাম একটু চেষ্টা চেষ্টা করুন যদি পরশুদিন করা হয় খুবই ভালো হয় হ্যাঁ যদি বুঝতেই তো পারছেন তো আমরা খুব গরীব মানুষ তো হ্যাঁ আমরা দিন আনি দিন খাই ঠিক আছে এরপর বুঝতেই পারছেন হঠাৎ করে কালকে যদি আপনি ডেকে দেন আমি তো কালকে তো আমরা অনাহারে না খেয়ে মরে যাব তাই না কিন্তু আপনি পরশুদিন করান তো খুবই ভালো হয় পরশুদিন করলে আমি অবশ্যই আমার ছেলেকে নিয়ে আমি ওখানে উপস্থিত প্রথম থেকে থাকব

ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম হুম ঠিক আছে ম্যাডাম ঠিক আছে হ্যাঁ রাখুন